প্রাচীন ভারতের রাজা হল গোত্রবদ্ধ ও সম্রাজ্যের নেতৃত্বে রারাজত্ব করতেন রাজা ভারতের সামরিক সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখতেন প্রাচীন ভারতের রাজারা সংস্কৃতি ও ঐতিহ্য বজায় রাখত তাদের সম্পদায়ের নীতি সমাজসেবা ধর্ম বিচার ইত্যাদি স্থাপনে তারা ব্যস্ত থাকত প্রাচীন ভারতের বিভিন্ন শাসনস্থালে অধীনে থাকত যেমন সামাজিক রাজবদ্ধ জনপথবদ্ধ স্বতন্ত্র ও অন্যান্য কাজে তারা লিপ্ত থাকত এছাড়াও বিভিন্ন রাজবংশ প্রাচীন ভারতে রাজত্ব করে গেছে তাদের মধ্যে অন্যতম হল পাল বংশ যেখানে সমুদ্রগুপ্ত গুপ্ত বংশ এবং অন্যান্য রাজারাও এই সময়ে আমাদের দেশে রাজত্ব করে গেছেন এরা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু সব রাজারাই খুব ভালো ছিল এমন নয় কিছু কিছু রাজা খুবই অন্যায় ও অন্যান্য ধর্মের অন্যান্য জাতির মানুষের ওপর বিভিন্ন অত্যাচার করে গেছেন